খেলার কথা যদি বলা যায় তাহলে ছোটবেলায় একটা খেলা আমরা খুব খেলেছি কমবেশি বড় থেকে বুড়ো থেকে বাচ্চা সবাই খেলেছি সেটা হলো লুকোচুরি তো প্রথমেই আমরা যদি লুকোচুরি খেলার কথা বলি তাহলে প্রথমেই আমাদের যেটা আসতো সেটা হলো যে আমাদের মধ্যে আমরা একজনকে নির্বাচন করতাম যে লুকোচুরি খেলায় চোর যেত যে আমাদের সবাইকে খুঁজতো এবং বাকি যে কজন ছিল তারা হচ্ছে এমন জায়গায় লুকিয়ে থাকতো যাদের ও সহজে খুঁজে পাবে না তো এই খেলাটা ধরতে গেলে অনেকক্ষণ ধরেই চলতো তো প্রথমে ও চোর যাওয়ার পর অ্যাপারেন্টলি অ্যা এক থেকে পনেরো মিনিট কাউন্ট করতে এক থেকে দশ মিনিট এক থেকে দশ সেকেণ্ড ও কাউন্ট করতে তারপরে ও আমাদের খুঁজতে আসতো আর আমাদের কাছে যেটা মানে সবথেকে কষ্টের কাজ ছিল সেটা হলো ওই দশ সেকেণ্ডের মধ্যে আমাদের এমন একটা জায়গায় লুকোতে হবে যাতে ও আমাদের খুঁজে না পায় তো আমরা লুকিয়ে পড়তাম তারপর ও আস্তে আস্তে আমাদের খোঁজার চেষ্টা করতো এবার এতে একটাই কাজ আবার ওকে আমরা যদি ঠিকভাবে ধাপ্পা দিতে পারি তাহলে ও হয়ে যাবে আবার চোর বা ও যদি আমাদের দেখে ফেলে তাহলে সবথেকে প্রথমে যাকে দেখবে সেই হচ্ছে যাবে চোর তো এরকমভাবেই আমরা খেলাটা খেলতাম এবং খেলাটা ধরতে গেলে এখনও প্রায় অনেক জায়গায় অনেকেই বাচ্চারা খেলে